হ্যাঁ বলুন হ্যাঁ আমার প্রদীপের দোকান আছে

মাটির প্রদীপগুলো ছোটো বড়ো অনেক রকমে রয়েছে আপনি কেমন নেবেন বলুন তার ওপর তো সেরকম দাম বলবো ছোটোটা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এরকম এরকম এবারে বড়ো যত বড়ো আসবে এরকম তার ওপর দাম আছে হাজার পিস নিলে এবরে আপনি যদি ছোটো নেন ছোটো নিলে হচ্ছে পাঁচ টাকা করে পিস ওরকমই দেবো দিয়ে দশ কুড়ি টাকা আপনি ছাড় পাবেন অতটা ছাড় সেরকম তো আর ছাড় নেই হ্যাঁ মাটির মাটির এবরে আপনি যদি এমনি নিতে চান এমনিও আছে কিম্বা যদি ডিজাইন করা নিতে চান তাও আছে ডিজাইন করাগুলোর একটু দাম বেশি আছে ডিজাইনগুলোর হচ্ছে একটা পিস হচ্ছে দশ টাকা করে কারণ ওগুলো ডিজাইন করা আছে আর একটু ভালো কোয়ালিটির আছে আর যেগুলো হচ্ছে ছোটো পাঁচ টাকা পিস ওগুলোর একটু কোয়ালিটিটা কম আছে আর কি না না না তেল গলে না আচ্ছা আচ্ছা আমনি এলে ভালোই হয় হু হু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম হুম